কাগজটি আমার এলাকার শিল্পকলায় এবং শিল্পকলার উন্নতিতে খুব বিশেষভাবে সাহায্য করেছে এমন কি খুব বিশেষভাবে প্রভাবও ফেলেছে আমরা প্রতিদিন নিত্যনতুন কাগজ থেকে আমরা অনেক কিছু খবরাখবর জানতে পারি সে খবর থেকে আমাদের শিল্পকলার উন্নতিতে খুব কাজে লাগে তাই প্রতিটি মানুষ খবরের কাগজ কেনে এবং সেই খবরের কাগজ থেকে নিত্যনতুন খবরাখবর পড়ে থাকে এবং তার সাহায্যে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তারা নতুন নতুন শিল্পকলা আবিষ্কারও করতে পারে তারা শিল্পের উন্নতিতে খুব বিশেষভাবে সাহায্যও করে চলেছে আর আমাদের সমাজে শিল্পের উন্নতি যতই হবে ততই আমাদের দেশ এগিয়ে যাবে এই জন্যই মানুষ শিল্পের উন্নতির জন্য বিভিন্ন রকম পদ্ধতি ভেবে রেখেছে তার মধ্যেই কাগজ হচ্ছে একটি অন্যতম পদ্ধতি তাই কাগজের সাহায্যেই মানুষ শিল্পকলার উন্নতিতে খুব বিশেষভাবে সাহায্য করে চলেছে